ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ প্রায় প্রায় পঞ্চাশ বছর হয়ে হতে চলল আমাদের এই বছর পঞ্চাশ পঞ্চাশে পড়েছে আমাদের এই রথযাত্রা অনেক ঐতিহ্যবাহী এই রথযাত্রা এই পঞ্চাশ বছর কম সময় নয় তা অনেকটা দিন অতিক্রম করে গেছে এবং ধীরে ধীরে ঐতিহ্য বাড়ছে আগে আগে গ্রাম উদ্যোগপতিরা এক দুই ঘর মিলে এইটা পরিচালনা করা হতো এখন এখানে গ্রামের সবাই অংশগ্রহণ করে এবং আশেপাশে গ্রামের পাড়া প্রতিবেশীরাও এটাতে অংশগ্রহণ করে এটা অনেক জানা প্রচার আছে প্রায় এক সপ্তাহব্যাপী এই মেলাটা হয় যখন থেকে শুরু হচ্ছে দেখুন রথযাত্রাতে প্রধানত রথ রথের যে দুটো দিন হয় প্রধানত কী যে যেদিন যাত্রা হচ্ছে যেদিন ফিরছে তো এই যাওয়া আসার কিছু গুরুত্ব ও সেগুলো আমরা বিভিন্ন চিত্রের মাধ্যমে সেগুলো লাইট সজ্জার মাধ্যমে এইগুলোকে উপস্থাপন করে থাকি এবং এগুলোর গুরুত্ব এবং কী কী ঘটেছিল সেই সমস্ত বিষয়গুলো দেখানো হয় আলোকচিত্রের মাধ্যমে আর তাছাড়া এই এখানে যেহেতু একটা অনেক বড় অনেক দূরের থেকে মানুষজন আসেন আমাদের এখানে এবং প্রতিটা মানুষ যেন এই মেলার জন্য মুখিয়ে থাকেন এবং তারা বিভিন্ন রকমের দোকান দেন আরও একটি বিষয় হচ্ছে এখানকার মানুষদের স্থানীয় গ্রামবাসীদের কিছু বানানো খাবার দাবার আপনি পেয়ে এখানে পাবেন যেগুলো কিনা স্পেশালি তারা এই অনেক দিন ধরে প্রিপারেশান নেন এই মেলাতে তারা সেই সেই দোকানগুলো দেবেন তো অনেক রকম ভ্যারাইটির খাবার পাওয়া যায় ও কে থ্যাংক ইউ